আমার কাছে আছে বলতে গার্নিয়ারের ফেসওয়াশ আমি সেটা মাখি এবং খুব মোলায়েম থাকে আমার গাল খুব ভালো ফেসওয়াশটা মুখে কিছু বেড়ায় না ব্রণ ট্রোনো জাতীয় জিনিস কোনো কিছু বেরোয় না দাগ টাগ কিছু থাকে না তেলতেলা ভাবটাও থাকে না গালে তবে আমি চাই আমার বন্ধুবান্ধব এই গার্নিয়ার ফেসওয়াশটা ব্যবহার করুক বা আমি আরও অনেকজনকে দেখেছি এই গার্নিয়ার ফেসয়াশটা ব্যবহার করতে তাদের কাছেও অনেক কথা শুনেছি যে এই ফেসওয়াশটা অনেক ভালো আমি চাই আমি যেমন এই ফেসওয়াশটা ব্যবহার করছি আমার বন্ধুবান্ধব ফ্যামিলি সবাই ব্যবহার করছে আমি চাই আমার সাইডে যারা থাকে তারাও যেমন এই ফেসওয়াশটি ব্যবহার করুক তাদেরও গাল নিশ্চয়ই খুব সুন্দর থাকবে খশখশাভাব থাকবে তেলতেলাভাব আর থাকবে না আর ব্রণজাতীয় তো কিছু জিনিস বেরোবেই না এই গার্নিয়ার ফেসওয়াশটি খুব সুন্দর খুব ভালো